এখানে জেলেদের জাতি গোষ্ঠী বলতে এখানে একটা পাড়া আছে জেলে পাড়া সেখানে স জেলে গোষ্ঠীর প্রত্যেকটা জাতি ওখানে বসবাস করে এবং সবাই একসাথে একতা একতা হয়ে জেলের কাজ করে এবং এই সম্প্রদায়ের মানুষেরা সবাই দলবদ্ধভাবে থাকতেই বেশি ভালোবাসে কারণ প্রত্যেকটা মানুষ কী তাদের জীবিকা হচ্ছে মাছ ধরা তাই মাছ ধরাকে নিয়েই তাদের জীবিকা এ কারণে সবাই একসাথে দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে এবং বসবাস করতেও ভালোবাসে আর এখানে মাছ ধরা সম্প্রদায়ের উৎসব হচ্ছে যে দিনকে মাঝ সমুদ্রে তারা যা মাছ ধরতে যায় তো তার আগের দিন রাত্রিতে তারা বড়ো করে পুজো করে এবং সবাই একসাথে মিলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এবং সেখানে তারা সবাই মিলে যে মাছ ধরতে যাবে তারা সবাই মিলে সেই এ প্রার্থনা তাদের সেই পুজোর সময় তারা তারা প্রার্থনা তারা জানায় এবং সবাই মিলেমিশে সেই মাঝ সমুদ্রে তারা হচ্ছে মাছ ধরতে যায় আর এছাড়াও ছোটো খাটো অনেকেই অনেকই অনুষ্ঠান আছে উৎসব আছে এ যেগুলা স ওই সম্প্রদায়ের মানুষেরা ওই গোষ্ঠীর মানুষেরা পালন করে থাকে তো সবাই মিলে একসাথেই এই এইসব এইসব উৎসব পালিত হয়